আমার সবচেয়ে প্রিয় রেসিপি হল মিক্সড ভেজ কারণ আমি ছোটোবেলা থেকেই আমার দিদার হাতের মিক্সড ভেজ খেতে ভীষণ ভালোবাসতাম এবং দিদার থেকে আমার মাও সেই রেসিপিটি খুব ভালোভাবে শিখে শিখে নিয়েছে এবং আমার মাও বাড়িতে ভীষণ ভালো মিক্সড ভেজ রান্না করে ওই মায়ের হাতের মিক্সড ভেজ খেয়ে আমারও এত ভালো লাগে আমি মায়ের কাছ থেকে নিজেই মিক্সড ভেজ রান্না করা শিখে নিয়েছি আর আমার এটা ভালো লাগার কারণ হচ্ছে তাতে আমার পছন্দের সমস্ত সবজিই থাকে যেরকম আলু গাজর পেঁপে শিম ধনেপাতা ইত্যাদি আমি সমস্ত সবজিই খেতে ভীষণ ভালোবাসি এবং সেই মিক্সড ভেজের মদ্যেই সেই সমস্ত সবজিই জাস্ট একটা রেসিপিতেই পেয়ে যাচ্ছি সেই জন্য ভীষণভাবে আমি এই রেসিপিটি খেতে পছন্দ করি